হ্যালো হ্যাঁ

জল আসছে আপনাদের বাড়িতে আমাদেরও তাই আসছে না কী হইলো কাউন্সিলারকে ফোন কাউন্সিলারকে ফোনটোন করতে হইবো ক্যান ও আমার ওদিকে জল আইতে জল আইসতেসে না দুই দিন হইয়া গেলো খাবারের তো অসুবিধা বিশাল অসুবিধা হইতাসে হঠাৎ করে জল ওইরকম বন্ধ করে দিয়ে কী হয় কোনও লাইন কী প্রবলেম হইতেছে না কি তাহলে সবাই মিলে যেতে হইবো কাউন্সিলারের কাছে ওই অ্যাড্রেস ম্যাড্রেস লিখ্যা নিয়া ঠিক আছে ড্রেনটা এক্সটেণ্ড করা করার কথা বলে দেখতে হবে